আগামী বছরগুলোতে চাষ আবাদ শিল্পে এক বিশাল পরিবর্তন আসবে চাষবাস করার জন্য যে নতুন প্রযুক্তিগুলি বেরিয়েছে ট্র্যাক্টর থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস নতুন প্রযুক্তিতে কৃষিকাজের চাষ বিভিন্ন ওর উপায় বদলাচ্ছে এবং ইপেস্টের মাধ্যমেও হচ্ছে খুবই সুন্দর চাষবাস খুবই ভালো হচ্ছে এবং আর মোবাইলের বিভিন্ন অ্যাপস বা ভিডিও রয়েছে যেগুলোর মাধ্যমে কীরকমভাবে প্রাকৃতিক উপায়ে ন্যাচারালভাবে চাষ করা যায় সেটা বিষয়েও আলোচনা করা হয় এরকমভাবে আগামী বছরগুলোতে চাষ আবাদ শিল্পে ব্যাপক পরিবর্তন আসবে বলে আমার মনে হয়